আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিখ্যাত লাইব্রেরি গেছি সেই লাইব্রেরিটির নাম হল ঋষি রাজনারায়ণ বসু মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি এই লাইব্রেরিটি খুবই নাম করা পশ্চিম মেদিনীপুর জেলায় আমার বাড়িতে ছোট লাইব্রেরি একটা আছে যেটা আমার স্বপ্নের মধ্যে বাড়িতে ছোট্ট একটা ঘর আছে সেই ঘরের মধ্যেই আমি একটি ছোট্ট লাইব্রেরির মতন করে রেখেছি যেখানে অনেক গল্পের বই আছে এবং এছাড়াও নানা ধরনের বই রাখা আছে ছোট থেকে যা যা বই পড়েছি সেই লাইব্রেরির মধ্যেই রেখে থাকি সেইটাই আমার কাছে একটি ছোট লাইব্রেরি আমার আমার স্বপ্ন রয়েছে একটা বড় লাইব্রেরি করব যেখানে নানা ধরনের বই থাকবে আর সবার সবাই যাতে সেই লাইব্রেরিতে এসে অনেক নানা রকমের বই নিয়ে পড়াশোনা করতে পারে সেই স্বপ্নটা আমার ইচ্ছে রয়েছে যাতে আমি একটা বড় লাইব্রেরি করতে পারি